হ্যালো বলুন

রেট তো একটু চড়া রেট তো চড়া

ভেন্ডি তো ভেন্ডি তো তিন তিন হাজার টাকা কুইন্টল পটল পটল হচ্ছে পাঁচ হাজার টাকা কুইন্টল

আলু এখন তিন তিনশো টা তিনশো কা কু বস্তা এখন তো আমি দিতে পারবো না

আপনি আসুন তারপরে ব্যবস্থা করবো